আমার আবর্জনার পেন্টিং আমার উঠন থেকে চুরি হয়ে গেছে এবং আমার জরুরিভাবে একটি এটি প্রতিস্থাপনের প্রয়োজন আমি বর্জ্য অপসারণের রুটিনে কোনো ব্যাঘাত এড়াতে নতুন বিন অনুরোধ করতে চাইবো অবশ্যই তো বর্জ্য ব্যবস্থাপনার যে সংস্থা থাকে সেখানে অবশ্যই আমি কল করবো এবং আমার যে পেন্টিংটা চুরি হয়ে গেছে সে বিষয়ে আমি রিপোর্ট দেবো কবে চুরি হয়েছে কোন সময় কত তারিখ সে সব বলবো এবং অনুরোধ করবো আমার নতুন পেন্টিং দেওয়ার জন্যে যাতে আমি খুব সহজে বর্জ্য মানে সেখানে রাখতে পারি